আমাদের শিক্ষার জন্য আমাদের আশেপাশে অনেক সরকারি স্কুল হয়েছে যেগুলো অনেক ভালো যাতে আগে বাচ্চারা অনেক দূরে স্কুল হতো তাই যেতে অনেক অসুবিধা হতো তাই এখন গ্রামের আশেপাশে অনেক স্কুল হয়েছে যেগুলোতে অনেক সুবিধা এখন আমাদের স্কুলে মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেমন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী আরো অনেক নানা রকমের স্কিম দেওয়া হয়েছে এখন মেয়েদের জন্য নানা রকমের টাকা তারপর সবার জন্য সাইকেল অনেক কিছু দেওয়া হয় স্কুল থেকে যাতে করে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে সবার জন্য যেটার জন্য আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি